না আমি মনে করি রান্না শুধুমাত্র মহিলাদেরও কাজ নয় কেননা বড়ো বড়ো যে অনুষ্ঠান বাড়িতে বড়ো বড়ো যে মানে কা অনুষ্ঠানেতে যে সকল রান্না করতে হয় তখন কি মহিলাদের রান্না করতে হয় তখন কিন্তু মহিলারা রান্না করে না পুরুষেরাই রান্না করে তাই সেক্ষেত্রে পরিবারের যেমন একটা একজন মহিলা যেমন রান্নাবান্না করে হ্যাঁ সমস্ত কিছু বাড়ির কাজ করে এবং বাড়ির কাজ সেরে আবার তাকে রান্নাবান্না করতে হয় খেতে দেয়া থেকে শুরু করে সমস্ত কাজ তো একটা নারীকে করতেই হয় তো সে কারণে যদি কোনও কোনও পুরুষ কোনও ছেলেরা যদি বলে যে আজকে রান্নাটা আমি করবো বা আজকের এই শখে তারা কিন্তু বাড়িতে রান্না করে কিন্তু শখে কিন্তু যখন তারা কোথাও একটা অনুষ্ঠানে যায় যখন অনুষ্ঠানে যখন বলা হয় যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু তাদেরকে যেয়ে তারা কিন্তু নিজেরাই রান্নাবান্না করে যেমন বড়ো কোনও পূজাপাঠ বড়ো কোনও হোমযজ্ঞ হলো সেখানে হচ্ছে রান্না করা এবং সেখানে হচ্ছে সমস্ত পরিবেশন করা এবং খেতে দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়া টোয়া পরিষ্কার করা তখন কিন্তু পুরুষেরা কিন্তু বেরিয়ে যায় সেই কাজে কিন্তু তারা যুক্ত হয় এবং সবজি কাটা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু তখন পুরুষেরা করে তো আমি মনে করি না যে রান্না করা শুধুমাত্র মহিলাদের কাজ পুরুষদের অবশ্যই পুরুষদের কাজ তারাও কিন্তু রান্না করে কিন্তু নারীরা নারীরা যদি প্রত্যেকটা মহিলা যে বাড়িতে থাকে তার স্বামীরা যে চাকরি করে বা কৃষি জমিতে কাজ করে তারা কিষক তারা মাঠে সারা দিন পরে থাকে এবং যারা চাকরির অন্য সকাল থেকে বেরিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত চা চাকরি করে তো তাদের বাড়িতে তো মহিলাদেরকেই রান্না করতে হবে না সেক্ষেত্রে কি পুরুষেরা রান্না করে দিয়ে বাইরে যাবে কখনোই যাবে না তো এই কারণে আমি মনে করি যে মহিলারা শুধুমাত্র রান্না করে না পুরুষেরা অবশ্যই করে অবশ্যই তারাও করে তাহলে এত বড়ো বড়ো অনুষ্ঠান বাড়িতে তালে মেয়েরাই যেত রান্না করতে ছেলেরা যেত না